আমি অনুরোধ করছি আমার কার্ডে যুক্ত করা একাধিক জিনিসগুলোকে আপনি সরিয়ে দিন আমি সেইগুলো এই মুহুর্তে কিনতে চাই না আপনি সবগুলোকে সরিয়ে কার্টটাকে দয়া করে খালি করে দিন